হ্যাঁ যেমন আমি ব্যোমকেশ বক্সী তাপরে ফেলুদা আমি একটু ডিটেকটিভ টাইপ বইগুলো পড়তে ভালোবাসি তো আমার এগুলো যেমন ফেলুদা সমগ্রহ তারপরে ব্যোমকেশ বক্সীর গল্পগুলো এগুলো আমার খুব ভালো লাগে তো এগুলো নিয়ে আমরা বাড়িতেও আলোচনা করি বা আমার বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে যে সে কীভাবে প্রবলেমটা সলভ করবে বা কীভাবে সেই যখন কোনো একটা বই প্রথম অধ্যায়টা পড়ি বা একটা গ পড়ি তখন মনে একটা কৌতুহল জাগে এরপরে কী হবে তারপরেরটা কী আছে কীভাবে সে সেই রহস্য ভেদ করবে তো এগুলো নিয়ে বাড়িতেও আলোচনা হয় বন্ধুদের সাথে আলোচনা করি এবং ভাবি আমরা দুজনে আমরা বন্ধুদের সাথে যেমন বা সাথে আলোচনা করে ভাবি যে কীভাবে সলভ করতে হবে বা আসল দোষীটা কে আদোও আমরা বুঝতে পারছি কিনা আমরা কাকে সন্দেহ করছি সেটাই কি শেষে গিয়ে আমরা ঠিক হবো না কি অন্য কেউ হবে দোষী দেখা গেল হয়তো আমরা যাকে সন্দেহ করলাম সে সন্দেহ তালিকার মধ্যে ছিলোই না তো এইভাবে মোটামোটি আমরা পরিবারের সবাই পড়ি এবং এতে না আমাদের চিন্তাভাবনাটাকে আরও বাড়িয়ে দেয় বুদ্ধি ক্ষমতাটাকে আরও বাড়িয়ে দেয় বিচার ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় আমরা যাকে ভাবি যে দোষী আমরা যেটা দেখছি সেটা আদৌ নয় এতে আমাদেরকে আরও বিচক্ষণ করে তোলে এই গল্পগুলো তো আমার মনে হয় যে এই ডিটেকটিভ টাইপ গল্পগুলো পড়লে আমাদের বুদ্ধিশক্তিটা বা আমাদের চিন্তাভাবনা শক্তিটা আরও বেড়ে যায়